হ্যাঁ আমাদের স্থানীয় কিছু দাতব্য সংস্থা আছে এখানে ক্যাম্পিংয়ের মতোন হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে একসাথে একত্রিত হয়ে এখানে চিকিৎসা করায় এবং তারা তাদের তারা তাদের সমস্যার কথা বলে এবং এই এগুলিকে সমর্থন করে এছাড়াও আমাদের কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রম বা শিশুযত্ন কেন্দ্র বা ফোস্টার হোম কিছুই নেই আমাদের গ্রামের এলাকা তো যেহেতু এই দিকে এই সমস্ত কিছু কাছাকাছি নেই আর আমি ক্রমশ বাড়তে থাকা গৃহহীন পরিবার দেখেছি আমাদের গ্রামের পাশাপাশি সব কিছু এগুলো হয় এগুলো দেখেছি আমি